আমি কখনও আরাম করার বা ধ্যান করার উপায় হিসাবে তারা গোনা ব্যবহার করিনি ও তাই এটা আমার কেমন লাগে সেটা বলতে পারবো না কিন্তু আমি এটা বলতে পারি যে আমি অনেককেই দেখেছি যে তারা আরাম করা বা ধ্যান করার জন্য তারা গোনা ব্যবহার করে রাতের বেলাতে তো তাদের কাছ থেকে আমি যেটা শুনেছি সেগুলো সেটি হলো যেমন তারা তারা গোনাকে এ আরাম করা বা ধ্যান তাদের মানসিক শান্তি আছে তারা গোনার ফলে তাদের মানসিক শান্তি আসে এবং তারা বারবার যে তারা গুনে রাখে এবং সেই তারাকে আবার গুনতে চেষ্টা করে এবং তারা যখন বুঝে যায় যে তারা একবার গোনা তারায় আবার গুনতে চেষ্টা কচ্ছে সে ক্ষেত্রে তারা মানসিক শান্তি বোধ করে যেমন আবার তারা প্রথম থেকে গুনতে শুরু করে এবং তারার ওপর দিকে তাকিয়ে আকাশে তারা দেখার ক্ষেত্রে এটা আলাদা একটা মজা উপভোগ করে